আমি আমার ক্যামেরা দিয়ে রিলস এবং শর্ট দুটোই শুট করে থাকি সাধারণত আমি ফটো তুলতে বেশী পছন্দ করি কারণ আমার ফটোগ্রাফিটা বেশী ভালো লাগে তার পাশাপাশি আমি রিলস এবং শর্ট দুটোই আমি করে থাকি তো শর্ট করার জন্য সাধারাণত অনেক বেশী ফর্ম্যাটের প্রয়োজন হয় কারণ অনেক ফ্রেম থাকে কিন্তু সেটা ফটোগ্রাফিতে থাকে না কারণ ফটোগ্রাফিতে সাধারণত একটা লিমিটেড ফ্রেম থাকে যেটা ভিডিওর মধ্যে থাকে না রিলস সাধারণত একটা ভিডিও ফর্ম্যাটের যেটি অনেক বেশী বড়ো হয় এবং অনেক লেন্দি হয় কিন্তু ফটোগ্রাফির মধ্যে ফটোতে হচ্ছে একটা লিমিট থাকে সেই লিমিটের মধ্যে ফটো তুলতে হয় কিন্তু ভিডিওতে আনলিমিটেড ফ্রেম থাকার কারণে আনলিমিটেড অনেক বড়ো লেনঠ হয়ে থাকে এর কারণে ফটো ভিডিওগ্রাফি অনেক বড়ো হয়ে থাকে আর ভিডিওগ্রাফিতে করার জন্য অনেক বেশী খাটনি থাকে অনেক বেশী পরিশ্রম লাগে ফটোগ্রাফির তুলনায় ফটোগ্রাফিতে সাধারণত একটা সাবজেক্টের ওপরে কেন্দ্র করে থাকে কিন্তু ভিডিওগ্রাফিতে একটা সাবজেক্টের ওপর থাকে না বিভিন্ন অনেক অনেক সাবজেক্টের ওপর মুভমেন্ট করতে হয় যার কারণে একটা ভিডিও তৈরি হয়ে থাকে আর ভিডিওর ফর্ম্যাটের কারণে ভিডিওর সাইজও অনেক বড়ো হয় ফটোর সাইজের তুলনায় ফটোর সাইজ অনেক কম হয় ভিডিও সাইজ অনেক বেশী হয় এর কারণে রিলস এবং শট করবার জন্য অনেক বেশী পরিশ্রম লাগে আর অনেক বেশী খাটানি লাগে যেটা ফটোগ্রাফিতে লাগে না ফটোগ্রাফিতে খুবই সহজ উপায় অনেক অনেক সহজ পদ্ধতিতে ফটোগ্রাফি করা যায় কিন্তু ভিডিওগ্রাফি করার জন্য একটা ভালো মাইন্ডের প্রয়োজন হয় কারণ মাইন্ডের থেকে ক্রিয়েটিভিটি বের হলে একটা ভালো শর্ট এবং একটা ভালো রিলস তৈরি করা যাবে যেটা ফটোগ্রাফের মধ্যে অতোটাও কাজে লাগে না কিন্তু ফটোগ্রাফির মধ্যেও অনেক ভালো মানে অনেক কঠিন কাজ থাকে যেগুলো ফটোগ্রাফির মধ্যে হয়ে থাকে তবে আমি বলতে চাই ভিডিওগ্রাফির তুলনায় ফটোগ্রাফি অনেক সোজা আর ফটোগ্রাফির থেকে ভিডিওগ্রাফি অনেক কঠিন এই কারণে আমি ভিডিওগ্রাফিটাকে বেশী পছন্দ করে থাকি